হ্যাঁ কাবেরী মিট সেন্টার হ্যাঁ আপনার কাছ থেকে যে মাংসগুলো নিয়েছিলাম অনুষ্ঠানের জন্য কিন্তু সে মাংসগুলো তো যেগুলো ধবে যেগুলো যেভাবে দেওয়া কথা ছিলো সেভাবে তো দেওয়া হয় নি কারণ সে গিলে মেটেগুলো বাদ দেন নি ঠ্যাংগুলো বাদ দেন নি ওইভাবে দিয়েছেন ওইভাবে দিলে কি হয় ওভাবে দিলে আমি যেভাবে দেওয়ার কথা বলেছি সেভাবে দে এই তো সামনের দো সামনে যে আঁকা কা যে সাত তারিখের দিকে অর্ডার করেছিলাম সেই অর্ডার সেই অর্ডারটা হ্যাঁ যাতে একটু সমস্যার যাতে আর যাতে না হয় সেইর ব্যবস্থা করে ওমা তাহলে কী হবে অনুষ্ঠানের ক্ষেত্রে তো এগুলো দেওয়া চলে না ঠিক আছে যাতে আর না হয় সেই ব্যবস্থা করবেন আর শুধু কোনো সমস্যা না হয় যাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে